হ্যালো ম্যাম বলছিলাম যে এখন তো ট্রেনের তো খুব অসুবিধা অবরোধ চলছে তাই হচ্ছে আমি কলকাতা যাবো আপনাদের কি বাসের টিকিট পাওয়া যাবে জানলার ধারের একটা সিট যদি বুক করা যেত আচ্ছা আমি তো কালকেই যেতে চাইছি সকালে হ্যাঁ কত টাকা নেবে আর জানলার ধারেই হবে তো ঠিক আছে সে মানে পেছনে বা মাঝে হলেও অসুবিধা কিছু নেই তাতেও রাজি আছি আর হচ্ছে কত সময় লাগবে মানে বাসে পৌঁছাতে কত টাইম লাগবে আজ এখনই অনলাইন পেমেন্ট করতে হবে ঠিক আছে আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি কত টাকা টিকিট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংকইউ স্যার আর জানলার ধারে পাবো নাকি আর টিকিট বুকটা এখনই হয়ে যাবে তো ঠিক আছে তাহলে আমাকে একটু জানিয়ে দিন এক্ষুণি জানান আমি তাহলে করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে